আমি কালী বাজার লাইব্রেরি থেকে বলছিলাম তুমি যে দুটো বই নিয়ে গেছিলে না রামায়ণ আর মহাভারত একজন বয়স্ক মানুষ এসছে যে ওই বই দুটো চাইছে যে কোনো একটা হলেও হবে তো বেশি তো থাকে না তুমি চেষ্টা করো একটু আমাকে বইগুলো দিয়ে যাওয়ার আচ্ছা ঠিক আছে যেটা হয়েছে সেটা কমপ্লিট করে যদি আমাকে দিয়ে যেতে পারো বয়স্ক মানুষ তো ভীষণ চাইছে তুমি দেখো না রবি রবিবারের মধ্যে দেখো না আমাকে দিয়ে যেতে কারো কি রবিবারের সকালটাতো খোলাই থাকে বিকেলে তো অফ থাকে তুমি জানো তো যদি বিকেলে সকালেই হয় তো ভালো হয় আমি তাহলে ওনাকে একবার ফোন কোরে দেবো বয়স্ক মানুষ তো

ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি তাহলে টাইম মতো রবিবার এসে দিয়ে দিয়ো আমি তাহলে ওনাকে বয়স্ক মানুষ একবার কল করে দেবো উনি এসে নিয়ে যাবে ঠিক আছে তুমি আবার পরে যদি উনি রিটার্ন করে পরে নিয়ে যেও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ও টাইমলি এসো হ্যাঁ কারণ বন্ধ করে দিই তো বারোটার মধ্যে ঠিক ঠিক হুম হুম